এটা কি ফলের দোকানের সাথে কথা বলছি আমি কিছু ফল চাইছিলাম ওগুলো কি পাওয়া যাবে না আমি কিছু নতুন রকমের চাইছিলাম মানে ধরুন অ্যাভোক্যাডো বা ব্লুবেরি ওই ধরনের ফলগুলো কি পাওয়া যায় আচ্ছা আমি যদি অ্যাভোক্যাডো এক কেজি নিতে চাই তাহলে কত দাম লাগবে আর ব্লুবেরি ও আচ্ছা আর কী কী ধরনের পাব মানে এই ধরনের অন্যরকমের যেগুলো একটু আনকমন ফল মানে এইগুলো কী কী ধরনের পাব আচ্ছা তাহলে আপনার দোকান কখন খোলা থাকে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ও আচ্ছা তাহলে বিকেলের দিকে যদি যাই তাহলে তো পাওয়া যাবে সব কিছুই আচ্ছা ঠিক জায়গাটা একটুখানি যদি বলেন কোন জায়গাটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মানে ধরুন আমি যদি চাইছি যে কিউই নিতে ওটা কত দাম পড়ছে কিউই আচ্ছা আপনি দেখে রাখবেন আমার আসলে গেলে খুব একটা বেশিক্ষণ সময় থাকবে না তো একটু দেখে রাখবেন তাড়াতাড়ি বিকেলের দিকে দুপুরে আপনার ফাঁকা থাকে তো দুপুরে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে